হ্যাঁ এটা কি তৃষা প্রিন্টিং হ্যাঁ বলছি এখানে কি কালার প্রিন্ট করানো হয় আচ্ছা এ তাহলে কালার প্রিন্টিংয়ের জন্য পার পার পেজ কত কত টাকা করে পড়বে কত কি দাম পড়বে

আচ্ছা আচ্ছা তো আমার তো অনেকগুলো পেজ করানোর ছিলো মোটামুটি পঞ্চাশ থেকে বাহান্ন পেজ আছে তো বলছিলাম পঞ্চাশ থেকে বাহান্নটা মতো ওরকমই পঞ্চাশ ষাটটা মতো পেজ আছে তো তখন তাহলে কি দাম দামটা কি একটু কম করবেন না কি সেমই দাম থাকবে হ্যাঁ বেশিও হতে পারে আচ্ছা আচ্ছা পঞ্চাশ পেজ ঠিক আছে আসলে কলেজের প্রজেক্ট ছিলো তো তো মানে বাইন্ডিংও তাহলে একটু করাতে হবে এক্সট্রা হবে তো ওটারতে কত কি দাম

আচ্ছা আচ্ছা তাই দাদা দাদা বলছি যে এই মানে পেজগুলো কি কেমন হবে কালার প্রিন্ট যে করাবো পেজগুলো কি ভালো পেজে দেবেন নাকি ও আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা হ্যাঁ তো দাদা যখন মানে এই এই যে প্রিন্ট প্রিন্ট আউটটা করানোর জন্য ফাইলটা যে আছে সেটা কি আপনাকে মানে পেনড্রাইভে নিয়ে নিয়ে গিয়ে পাঠাবো না কি আপনাকে করে দিলেই হবে আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা পিডিএফ ফরম্যাটে লাগবে তাই তো আচ্ছা আচ্ছা দাদা ও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আর আর দাদা বলছি এ আপনার দোকানে কালার প্রিন্ট ছাড়াও আর কী কী হয় আচ্ছা আচ্ছা আচ্ছা ও আচ্ছা আচ্ছা ও দাদা আপনাদের দোকান কবে কবে খোলা থাকে আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা তাহলে দাদা টাইমিংটা কখন থাকে আপনাদের তো মানে মানে সকাল কটা থেকে লাস্ট টাইম

আছা তাহলে দাদা আমি তালে বুধবার বিকালের ঠিক আছে যাবো বিকালের দিকে যাবো আর গেলে আচ্ছা দাদা গেলে কি সঙ্গে সঙ্গে কি পাওয়া যাবে নাকি দু দিন ওয়েট করতে হবে আচ্ছা আচ্ছা তাহলে ঠিক আছে আমি তাহলে বুধবার দিনেই যাবো আচ্ছা দাদা এ আপনাদের এখানে শুধু মানে বই পুরোনো বই কি বাঁধানো হয়

আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা ঠিক আছে ঠিক আছে রাখছি তাহলে দাদা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে রাখছি দাদা তাহলে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে